রেস্তোরাঁ পূর্বাশা আজকে আমি তন্দুরি রুটি পোলাও চিকেন কষা ডিম তরকা বাটার পনির মাটন কষা গোলাপ জামুন আইসক্রীম এগুলো অর্ডার করেছিলাম কিন্তু তার মধ্যে বাটার পনির আর চিকেন কষা এসে পৌঁছায়নি দয়া করে আপনি এগুলোর দিকে দেখুন এবং পাঠাবার চেষ্টা করুন